আমার বাপের বাড়ি জঙ্গলমহলে পিড়াকাটা গ্রামে সেখানে অনেক স্মৃতি রয়েছে কারণ আমি সেখানে জন্মগ্রহণ করেছি আমার ছোটোবেলা খুব সুন্দর ছিল আমার অনেকগুলো বা বন্ধুবান্ধব ছিল যাদের সাথে আমি প্রাইমারিতে পায়ে হেঁটে স্কুলে গেছি আবার পায়ে হেঁটে স্কুলে এসেছি তারপর যখন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে যাই তখন সাইকেলে গেছি প্রচুর আনন্দ হয়েচে সাইকেল যেতে যেতে অনেকবার পড়ে গেছি দিয়ে অনেক জায়গায় কাটা ছে ছেঁড়া হয়েছিল কিন্তু তাতে আমার কোনও কষ্ট হয়নি কারণ সব বন্ধুবান্ধব একসাথে স্কুলে যেতাম খুব মজা হত স্কুলে বিভিন্ন প্রোগ্রাম স্কুলে পঁচিশে বৈশাখ থেকে নবীণবরণ থেকে শুরু করে সব মহাপুরুষদের জন্মবার্ষিকী পালন হতো আমার খুব আনন্দ হতো এখানও এখনও আমি সেই স্কুলের স্মৃতি ভুলতে পারি না কারণ আমাদের স্কুল খুব সুন্দর ছিল খুব খেলাধুলো ছিল খুব জমজমাটি সব স্কুলের মাস্টাররা খুব সুন্দর লেখাপড়া শিখাতো এখন আমার বিয়ে হয়ে গেছে চন্দ্রকোণাতে কিন্তু আমি যখন সময় পাই তখনই বাপের বাড়িতে যাই কিন্তু তবু সেই আগের স্মৃতিগুলো আমার মনের মধ্যে জেগে ওঠে এখন আমার ছেলেমেয়েদেরও খেলাধুলো দেখে আমার মনে পড়ে যে আমারও স্মৃতিগুলো এরকমই ছিল